পুরুলিয়ার স্বাস্থ্য ব্যবস্থা কোনো খারাপ বলা চলে না আমাদের এখানে বেসরকারি থেকে সরকারি হাসপাতাল রয়েছে অনেক তার মধ্যে অন্যতম হচ্ছে সদর হাসপাতাল দেবেন মাহাতো সদর হাসপাতাল যেখানে পরিষেবা মোটামুটি খুবই ভালো এখানে মানে সবথেকে বড়ো হাসপাতাল তো ওটাই যেহেতু এখানে নার্স ফার্স ওই সবের কোনো প্রবলেম নেই ডাক্তার নার্স মোটামুটি ঠিকই রয়েছে কিন্তু আমাদের গ্রামীণ জায়গাতে প্রত্যেক গ্রামেই রয়েছে সরকারি হাসপাতাল সেখানেও মোটামুটি সবকিছুরই সুবিধা রয়েছে কিন্তু এই মানে হাসপাতাল অনুযায়ী ডাক্তার নার্স এদের একটু সংখ্যায় কম হয় কম রয়েছে যার ফলে অনেক সময় অসুবিধার মধ্যে পড়তে হয় কিন্তু সেরকম কোনো একটা প্রবলেম আসেনি যেহেতু প্রত্যেক গ্রামে রয়েছে হাসপাতাল এছাড়া ওর সাথে সাথে রয়েছে অনেক বেসরকারি হাসপাতালও আমাদের এখানে কিন্তু বড়ো বড়ো চিকিৎসার করার ক্ষেত্রে আমাদের পুরুলিয়া থেকে বাইরে যেতে হয় এখানে ও সবকিছুরই ব্যবস্থা রয়েছে ওটি ওটি ফোটি সবই রয়েছে কিন্তু ততোটাও উন্নত মানের নেই অন্যে অন্যেন্য অন্যেন্য রাজ্যের তুলনায়